বইটি শেষ করতে সময় লাগে সাধারণত আমার ছয় থেকে সাত দিন এবং আমি বইটি পড়ে থাকি তিন থেকে চার ঘণ্টা এবং আমার পড়ার জন্য কোনো মাসিক বা সাপ্তাহিক লক্ষ্য নেই যখন আমার যা মনে হয় যেই বই আমার পছন্দ হয় আমি ঘণ্টার পর ঘণ্টা পড়ে যাই এমনকি সেই বই একদিনেও শেষ করে দিই